হ্যাঁ হ্যালো এটা তো ট্রাভেল এজেন্সি হ্যাঁ তো আমি আপনাকে খুবই রাগান্বিতভাবে জানাচ্ছি যে আমি কিন্তু আপনার গাড়ির কোনো ভাড়া দিতে পারব না কেননা আমি তো আপনাকে বলেছিলাম যে স আমার নটার সময় ট্রেন রয়েছে তো সেই টাইমে আমাকে যেমন গিয়ে স্টেশনে পৌঁছে দেয় কিন্তু আপনি যে গাড়িটা পাঠিয়েছিলেন সে ড্রাইভার তো আমাকে টাইমে নিয়ে গিয়ে পৌঁছাতে পারেনইনি আমাকে তো ঠিক টাইমে বাড়ি থেকেই তোলেনি তারপর আবার রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল সেখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেখানে তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমি তো গিয়ে আমার ট্রেন ধরতেই পারিনি আমার ট্রেনটা আমি ধরতেই পারলাম না মিস হয়ে গেলো তো আমি আমার খুবই একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমি গিয়ে পৌঁছাতে পারি না কারণ আমি যে ট্রেনে যাওয়ার কথা ছিল সে ট্রেনটা আমি মিস করেছি নটায় ট্রেন ছিল আমাকে নিয়ে গিয়ে পৌঁছেছে সাড়ে দশটার সময় তো সেক্ষেত্রে আমি খুবই রাগান্বিত হয়ে আছি আমি আপনাকে কিন্তু ভাড়া দেবো না হ্যাঁ আমাকে নিয়ে গিয়েছে ঠিকই কিন্তু আমি তো আমার কাজে সেখানে গিয়ে তো আমার কোনো কাজ হয়নি তাই আমি খুবই মানে এরকমভাবে কিন্তু করলে আমার খুবই খারাপ লাগছে কারণ আমি আমার খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল সেখানে য্ আমি যেতে পারলাম না এখন ভাবুন তো যে আমার কতটা কষ্ট হচ্ছে যে আমার সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমি সেখানকে যেতে পারলাম না শুধু মানে আপনার ড্রাইভারের জন্য তাহলে আমি ভাড়াটা কেন দেবো কারণ আমার তো কোনো কাজের কাজ হয়নি তাহলে সেক্ষেত্রে আমি ভাড়াটা দেবো কেন কারণ আপনি যদি আমাকে ঠিক টাইমে আপনার ড্রাইভার যদি আমাকে ঠিক টাইমে নিয়ে গিয়ে পৌঁছাত তাহলে তো আমি ভাড়াটা দিতে অস্বীকার করতাম না আমি অস্বীকার করছি তার কারণ আছে কেননা আমি তো ঠিক টাইমে গিয়ে পৌঁছাতে পারিনি আমার কোনো কাজের কাজ হয়নি তাহলে আমি ভাড়াটা কেন দেবো আপনিই বলুন আমি তো এখন খুবই আমার খারাপ লাগছে আমি গিয়ে যেতে পারলাম না আবার আমাকে যেতে হবে কালকে বা পরশুর মধ্যে যেতে হবে কেন আজকেই আমার দরকার ছিল কিন্তু আজকে আমি গিয়ে পৌঁছাতে পারলাম না সেটা শুধুমাত্র আপনার ড্রাইভারের জন্য সে বা গাড়ি নিয়ে বেরিয়েছে মানে গাড়িটা তো নিয়ে বেরোনোর সময় তো ভালোভাবে একটু দেখে বেরোবে যে গাড়িটা কোথাও কিছু ক্ প্রবলেম আছে কি না আমি যেখানকে যাচ্ছি সেখানে গিয়ে পৌঁছাতে কোনো অসুবিধা হবে না এরকম তো দেখে পো বেরোবে তাই না কিন্তু না সেটা করেনি হাফ রাস্তায় এসে বলছে যে গাড়িটা খারাপ হয়ে গিয়েছে বা আমাকে টাইমেও কিন্তু বাড়ি থেকে তোলেনি যেখানে আসতে দু ঘণ্টা টাইম লাগবে তাহলে নটায় আসার কথা মানে আমাকে তো সাড়ে ছটার মধ্যে গাড়ি বাড়ি থেকে তোলার কথা ছিল কিন্তু সেখানে আমাকে বাড়িতে নিতে আসছে সাতটার সময় তাহলে আমি দু ঘণ্টার মোদ্ একটু আধটু তো লেট হতেই পারে রাস্তায় এই কারণে আমি কিন্তু খুবই রাগান্বিত হয়ে আছি